আমি একজন স্টুডেন্ট আমার স্বপ্ন হলো ডিফেন্স লাইনে যাওয়ার ওই জন্য আমি নিজেকে ডিফেন্স লাইনে যাবো বলে নিজেকে তৈরি করছি একচুয়েলি আমার ডিফেন্স লাইন ভালো লাগে যেমন পুলিশ আর্মি বিএসএফ এইগুলো আমার ভালো লাগে সেই জন্যে আমি নিজেকে তৈরি করছি আমি সকালে উঠে মাঠে প্র্যাক্টিস করি এবং দৌড়াই গরমকালে আমি চেষ্টা করি যে সকালের দিকে গিয়ে প্র্যাক্টিস করতে বা দৌড়ানোর চেষ্টা করি কারণ ওই টাইমটা গরমের ভাব কম থাকে এবং দৌড়াতে কোনো অসুবিধা হয় না বা প্যাক্টিসের জন্য কোনো অসুবিধা হয় না আবার ঠান্ডার দিকে আমি চেষ্টা করি যে খুব সকালের দিকে না গিয়ে একটু বেলার দিকে যেতে যেমন সাতটা আটটার দিকে বা নটার দিকে কারণ ওইরকম টাইমে গেলে কী হয় না ঠান্ডাটা ভাবটা কম থাকে এবং প্যাক্টিসটা এবং দৌড়ানোটা খুব ভালো হয় কোনো কষ্ট হয় না আবার বর্ষার সময় মাঠে জল জমে যায় আমাদের এদিকে এই জন্য আমি বর্ষাকালে মাঠে না গিয়ে আমি রাস্তাতে দৌড়াই বা প্যাক্টিসও করি